হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছি পার্লামেন্ট যে হবে কতো দূর কি ব্যবস্থা হলো আচ্ছা তুই তাহলে কোন চ্যাপ্টারটা করছিস বাকিটা কি আমি করবো

হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ ভালো করে করতে হবে হ্যাঁ হ্যাঁ আমিও দেবো তোর কাছে যদি কিছু থাকে তাহলে আমাকে পাঠাবি একটু হ্যাঁ তুইও পড়াশুনো কর ভালোভাবে যাতে পার্লামেন্টটা হয় সেই চেষ্টাই করবো হ্যাঁ ঠিক আছে ভালো থাক রাখি

আচ্ছা তুই তাহলে তিনটা অধ্যায় কর বাকিগুলো আমি নয় করে নেবো হ্যাঁ নিলে তো ভালোই হয় তাহলে আরেকটা নিবি আচ্ছা ঠিক আছে তোর একটাও কি মুখস্থ হয়েছে এখনো না হয় নি আচ্ছা কারণ আর তো বেশি টাইম নেই তো তার মধ্যেই তো আমাদের যা করার করতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমিও ভালো করে প্রস্তুতি নিচ্ছি তুইও নে ভালো করে